আমার পরিবার বলতে সবাই আছে মা বাবা সবাই আছে সবাই খুব ভালো আমাকে খুব প্রচুর ভালোবাসে তাদেরকে নিয়েই কেটে যায় দিন কেটে যায় এইভাবে তাদের চলে যায় তারা খুব ভালো এইভাবে আস্তে আস্তে পাড়াপড়শিদের ভালো হয়ে যায় সেই করতে করতে বন্ধু হয়ে যায় সম্পর্কে বন্ধুর মতন থাকি বন্ধুদেরও খুব ভালোবাসে আমার বাড়ি আসে যায় বন্ধুত্ব হয়ে যায় তাদের তাদেরও খুব ভালো লাগে আমাদের এতে এইভাবে তাদের আমি খুব ভালোবাসি আত্মীয়স্বজনদের আমি পরিবারের পরিবারের সম্বন্ধে আমি এইটাই আমি চাই যে আমার এই সপরিবার আমার এরকম আমার খুব ভালো লাগে এই সপরিবার বন্ধুবান্ধবদের আমারও খুব ভালো আছে বন্ধুবান্ধব সব আসে যায় তাদের আমি আত্মীয় তাদের আমি করি তাদের আমি সেবা করি তাদের এই সব করি তাদের আমি আশ্রয় দিই তারা থাকে আমাদের বাড়ি দু দিন তিন দিন ধরে রয়ে যায় আমার এইটাই খুব ভালো লাগে পরিবারের সম্বন্ধে আমি বলতে চাই যে আমার খুব লোকজনও খুব ভালো লাগে আমার পরিবারে সবাই আছি আমার এই মিলেমিশে আমার সব চলে যায় এটাই আমি বলতে চাইছি বন্ধু সম্পর্কে